এই এলাকায় স্থানীয় যেকোনো লোকগীত হল বাউলঙ্গ এবং ফোক সঙ্গীত যেগুলো গাইতে আমার খুব ভালো লাগে কারণ এই গানগুলির মধ্যে এমন একটি ছন্দ আছে যা প্রত্যেকটি মানুষকে কোমর দোলাতে সাহায্য করে যা গাইবার সময় একতারার মতো যন্ত্রাংশ নিয়ে গানের তাল ও ছন্দকে মনের ও শরীরের মধ্যে প্রবেশ করানো যায়